আমি একটা মেলা থেকে চুড়ি কিনেছিলাম এবং চুড়িটা পাথরের স্টোন বসানো ছিল এবং চুড়িটা ভীষণ পছন্দ হয়েছিল এবং আমি ওটা বাড়ি এসে পরেছিলাম পরার পর বেশ আমার ভালো লেগেছিল এবং চুড়িটার কোয়ালিটিও খুব ভালো ছিল